আপনি কি সুমিত্রা রায় বলছেন হ্যাঁ বললাম আপনি না কি মানে রান্না ভালো জানেন তো আমি রেস্টুরেন্টের মালিক বলছি তো হ্যাঁ তো আমার রেস্টুরেন্টে কালকে দুইজন গেস্ট আসতেছে তো তাদের জন্য ট্যাংরা মাছের ঝোল রান্না করতে হবে তো আপনি কি রান্না করতে পারেন আচ্ছা আচ্ছা তো হ্যাঁ তো মানে ওদের জন্য মানে নর্মালি আর কি সেটাকে ভালোভাবে ঝাল টাল দিয়ে এইভাবে রান্না করে দিতে লাগবে

কাল পরশু তো যখন লাগবে মানে ওনারা যখন আমাকে জানাবে তো আপনাকে আমি ফোন করে জানিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ তো আপনি আসতে পারবেন তো হ্যাঁ এটা আমি আপনাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার রেস্টুরেন্টে তো আমার বাইরের থেকে দুজন গেস্ট আসতেছে তো ওখান থেকে অর্ডার হয়েছে তো আমার একজন মানে ভালো রান্নার ইয়ে লাগে আর কি হ্যাঁ তো আপনি হ্যাঁ শুধু একটাই আপাতত একটা অর্ডারই আছে তো যদি কোনো কিছু হয় তো আপনাকে আমি জানিয়ে দেবো ফোনে হ্যাঁ ঠিক আছে আমি আপনাকে আজকে রাতের মধ্যে জানিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে হুম ঠিক আছে রাখুন থ্যাংক ইউ রাখলাম হ্যাঁ